আমাদের জীবনে স্বাস্থ্য শিক্ষা বা চাকরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় যেগুলো প্রত্যেক মানুষের খুবই প্রয়োজন সেটা মা একটি মানুষ যখন কোনো একটি শহরে থাকে তার সমস্ত কিছু স্বাস্থ্য শিক্ষা বা চাকরি একেবারে হাতের কাছে হওয়া অসম্ভব সে ক্ষেত্রে তাকে পরিবহনের সাহায্য নিতেই হয় যার ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সে গিয়ে চিকিৎসা বা চাকরি বা শিক্ষা নিতে পারে বা কাউকে প্রদানও করতে পারে তার ফলে আমাদের পরিবহন এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে এক্ষেত্রে যদিস পরিবহনটা সাশ্রয়ী হয় তাহলে কোনো মানুষ যদি চাকরির খোঁজে বেরোয় সে এক দিনে একাধিক জায়গায় স্বল্প খরচে চাকরির জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করা বা ইন্টারভিউ দেওয়া বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পর্যায়গুলি উত্তীর্ণ হতে তাকে অনেকটাই সাহায্য করবে বা এই ব্যাপারে তাকে অনেকটাই ত্বরান্বিত করবে কারণ টাকা পয়সার সাশ্রয় অবশ্যই দরকার কারণ একটি বেকার ছেলের কাছে টাকা পয়সাটা খুবই গুরুত্বপূর্ণ সে ক্ষেত্রে তাকে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হলে যদি পরিবহনের মূল্যটা সাশ্রয়ী হয় সেটা অবশ্যই দরকার বা একটি গরীব মানুষের চিকিৎসার জন্য যদি পরিবহনটা খুব কস্টলি হয়ে যায় তাহলে তাকে অনেকটাই সাফার করতে হয় এর ফলে যদি পরিবহনের খরচটা অনেকটা কমে তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে চিকিৎসা পরিষেবা পেতেও সে ক্ষেত্রে অনেক সুবিধা হয় এছাড়া একটি মানুষ যদি অল্প পরিমাণ টাকা বেতনে কর্মসংস্থানে চাকরি করে তাহলে তাকে যদি পরিবহনের পিছনে অনেকটাই খরচ হয়ে যায় সে ক্ষেত্রে তার দৈনন্দিন জীবনযাপন খুব মুশকিল হয়ে যায় সে ক্ষেত্রে তার অল্প পরিবহনের খরচ হলে তার সংসারটা অনেকটা সাশ্রয়ে চলে এই ব্যাপারে পরিবহনের খরচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টার